হ্যাঁ আমি একবার গিয়েছিলাম একটা আঁকার প্রতিযোগিতায় সেখানে আমি বিভিন্ন ধরনের শিল্পীদের আঁকা দেখেছি এবং দেখেছি তবে আর্ট গ্যালারিতে তেমনভাবে আমার যাওয়া সম্ভব হয়ে ওঠেনি সময়ের কারণে তবে আমার ইচ্ছা আছে যে বিভিন্ন ধরনের আর্ট গ্যালারি প্রদর্শন করব এবং সেই অভিজ্ঞতা সেখান থেকে আমি সংগ্রহ করব